হ্যালো হ্যাঁ আমি জানতে চাইছিলাম যে আমাদের এ স্কুল থেকে যে বেড়াতে যাওয়ার পোগ্রাম একটা হয়েছে সেটা কবে নাগাদ আচ্ছা আচ্ছা ওটা তো সেই বোটানিক্যাল গার্ডেন আর জাদুগর এই দু জায়গাতে তো আচ্ছা হ্যাঁ হ্যাঁ যাবে তবে একটা মুশকিল হচ্ছে সঙ্গে তো কেউ না গেলে তো মুশকিলটা গার্জেনদের কী অ্যালাউ করছেন আচ্ছা আচ্ছা আচ্ছা একজনকে অ্যালাউ করছেন তাহলে অ্যাঁ আমাদের তো কতো টাকা দিতে হচ্ছে যেন আটশো তাহলে আর খাওয়া দাওয়ার ব্যাপারে খাওয়া দাওয়ার কী

আচ্ছা ওর গার্জেন সমেত তো ওইটেই নাকি গার্জেনের আবার আলাদা বাইরে থেকে খেতে হবে আচ্চা আচ্চা অ্যাঁ ও দিনে তাহলে আচ্ছা এবার ফেরার সময় যদি যদি কেন রাত তো হবে তাহলে ওটা কি গাড়ি তো কি বাড়ির কাছাকাছি পৌঁছে দিয়ে আসবে নাকি যেখান থেকে গাড়ি ছাড়া হচ্ছে স্কুল থেকে ওখান থেকে ধরুন আমাদের বাড়ি তো মোটামোটি অনেকটা দূর আছে কিন্তু বাড়ির কাছাকাছি তো গাড়ি যাবে তা সেই পর্যন্ত কি পৌঁছে দিয়ে আসা যাবে আচ্ছা আচ্ছা হ্যাঁ যে পর্যন্ত গাড়ি যাবে সেই পর্যন্তই আচ্চা আচ্চা

ঠিক আছে হ্যাঁ হ্যাঁ যাচ্ছি রাখছি তাহলে